হ্যাঁ ক্যামেরা আছে আমার ক্যামেরায় অনেক শ্যুট করেইছি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি ভিডিও করি মাঝে মাঝে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে যে কোনো জিনিসকে ক্যামেরাবন্দি করতে ভালো লাগে কিছু হয়তো করছি বা কিছু দেখলাম আকাশে পাখি উড়ছে বা কিছু বা নিজেও ভিডিও করি নিজের ছবি তুলি সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করি ভালো লাগে ছবি তোলাটা অনেকটা নেশার মতো ছবি তুলতে খুবই ভালোবাসি যে কোনো জিনিসকে ক্যামেরবন্দি করতেই ভালো লাগে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি যেমনই হোক হোক না কেন ছবিটা পোস্ট করি এবং সবাই লোকে প্রশংসাও করে লাইক কমেন্ট পড়ে ভালোই নিজেও ভিডিও বানাই ভালো লাগে ভিডিও করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে